হ্যালো ম্যাডাম বলছিলাম আমার এক সপ্তাহ ধরে শরীর খারাপ জ্বর মাথা ব্যথা বমি হচ্ছে আমি ডাক্তারও দেখিয়েছি বাট আমি সেরে উঠতে পারছি না এক সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ ম্যাম আচ্ছা ম্যাম না না এখনও আছে ম্যাডাম আচ্ছা হ্যাঁ আচ্ছা ম্যাডাম বলছিলাম এই টেস্ট করতে কত টাকা খরচ হতে পারে আচ্ছা ম্যাম তাহলে আমি কাল কালকে সকাল দশটার সময় আসবো তো আচ্ছা ম্যাডাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম